আশেপাশে জায়গা বা কোনো শহরে পরিবহণ করার সময় আমাকে কিছু সমস্যার সমাধান এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো এমনই একটা ঘটনা আমার মনে পড়ে আমি একবার আমার বাড়ি থেকে হাওড়া যাওয়ার জন্য রওনা দিই এর ফলে আমাকে প্রথমত আমার জায়গা থেকে সামনের স্টেশন রোড অব্দি যেতে হয় এর সেই যাওয়ার সময় আমাকে প্রথমত বাস ধরতে হয় এবং সেই বাসে বাস তো প্রথমত পাঁচ মিনিট লেটে আসে এরপর যখন বাস আসে তখন আমি বাসের মধ্যে চাপি তো বাসে এত ভিড় ছিলো যে সেখানে মানে পা বসা তো দূরের কথা পা রাখার পর্যন্ত জায়গা ছিলোনা এরফল খুব কষ্টের কষ্ট করে কষ্টের মাধ্যমে আমি গিয়ে প্রথমত চন্দ্রকোনা রোডে গিয়ে পৌঁছোই ও সেখান থেকে আমাকে ট্রেন ধরতে হয় ট্রেন ধরার জন্য আমি যখন টিকিট কাউন্টারে যাই সেখানে প্রথমত এত লাইন মানে এত মানুষ দাঁড়িয়ে টিকিট কাটছে যে সেখানে প্রায় আমাকে আধ ঘন্টা ধরে ট্রেনের টিকিট কাটতে হয় এরফল আমাকে টেশনে যখন আমি বসে থাকি এসে ট্রেন ধরার জন্য তখন মানে কপালটাও এতটাই খারাপ যে আধঘন্টা ওখানে ট্রেন লেট ছিলো এরপর যখন ট্রেন আসে আমি সেই ট্রেনে চাপি এরপর ট্রেনে আসার সময়ই কিছু মানে সেই ট্রেন মানে অফিস টাইমের ট্রেন তো এরফলে ওইখানে ওই ট্রেনে এতটাই ভিড় ছিলো যে মানে সেখানেও প্রায় আমি মানে পা রাখার জায়গা থাকলেও বসার জায়গা ছিলোনা এরপর মানে অতটা রাস্তা আমাকে মানে প্রচুরই কষ্ট এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এরপর যেয়ে টিকিট চেকার উনি মানে কি ভাষায় যে আমার কাছে টিকিট চাইছেন আমি ঠিক বুইঝতে পারিনা এরপর তাকে মানে ওখানে যেহেতু টিকিট দিয়ে দিই তারপর আমি ওখান থেকে ট্রেন ধরি মানে ট্রেন ধরে এসে প্রায় হাওড়াতে এসে পৌঁছোই এবং তারপর হাওড়াতে এসে আমি আমার নিজের কাজের জায়গায় ঠিকমতো পৌঁছে যাই তবে এই পরিবহণ বা পরিবহণের কাঠামো আমাকে সেই দিনটার জন্য আমাকে প্রচুরই কষ্ট এবং অসুবিধার মুখে ফেলে দিয়েছিলো